হ্যাঁ আমি পুরুলিয়ার বাসিন্দা আমি এই পুরুলিয়াকে ঘিরে যথেষ্ট সচেতন আমাদের এখানে নানানরকম যত রাজ্যের যত রকমের সমস্যা বা ভালো দিক খারাপ দিক আমরা যা কিছু খবর পাই তা শুধুমাত্র সংবাদপত্রের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতেও এখন যথেষ্টই অ্যাক্টিভ তাই সোশ্যাল মিডিয়ার থেকেও কিছু কিছু খবর পাওয়া যায় তো সেইখানে আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে পারি সেটা হচ্ছে কাজ হয় না কারণ আমাদের এখানের অনেক পরিচিত একটি বাঁধ আছে সেটা হচ্ছে সাহেবপাল সেখানে প্রচুর কচুরিপানাতে ভরে গেছে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব নেওয়া উচিৎ প্রশাসনের যেগুলো ঠিকভাবে প্রশাসন করছে না মাঝখানে আমাদের পুরুলিয়া দর্পণ এবং সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল এইসব বিষয়ে কমপ্লেন জানানো হয়েছিল তো তারা এই বিষয়ে কাজ করতেও শুরু করেছিলেন কিন্তু কয়েকদিন করার পর আবার সেটা বন্ধ হয়ে গেছে আর শুধুমাত্র একটা বাঁধের দিকে নজর দিলে তো হবে না এরকম জলাশয়গুলোতে সারাক্ষণই কচুরিপানা জমে থাকে আর পুরুলিয়া খরাপ্রবণ এলাকা তো এখানে যদি জলের এই যে সোর্সগুলো এগুলো যদি কচুরিপানায় ভর্তি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ যাদের বাড়িতে কুয়ো নেই বা বোরিং নেই তারা কোথার থেকে স্নান করবে কোথার থেকে কি কাজ করবে নিজেদের তাই প্রশাসনের উচিৎ এইগুলোর দিকে নজর দেওয়া তারপর আমাদের এখানে অনেক গ্রাম আছে যেখানে মানুষের কাছে কাজ নেই খাবার নেই তারা খেতে পারছে না প্রতিটি শিশু স্কুলে যেতে পারছে না তাদের যে শিক্ষাটা দরকার তারা সেটা পাচ্ছে না কাজ নেই ঠিক আছে কিন্তু যতটুকু শিক্ষা দরকার সেটা তো দরকার তাই যদি শিক্ষাটা না পায় তাহলে তারা যথাযোগ্য জায়গায় একটি কাজ পাবেই বা কেমন করে এসবের দিকে প্রশাসনের সত্যিই উচিৎ একটু নজর দেওয়া তাছাড়াও বাসস্থান তো নেই অনেকেই মাটির বাড়িতেই থাকে কিন্তু সেটাও খুব পরিমাণ পাকা নয় যে তারা থাকতে পারবে সেইভাবে এবং জলের জন্য যে একটা সুপরিকল্পিতভাবে ব্যবস্থা নেওয়া যে যেখানে জল নেই খাবার জলটা তো অন্তত মানুষের শুদ্ধ পরিষ্কার পাওয়া উচিৎ সেটাও মানুষজন এখানে পাচ্ছে না এই জন্য মানুষের শরীর খারাপ লেগেই আছে হসপিটাল হসপিটালে ডাক্তারের ঠিকভাবে আসা যাওয়া নেই রোগী পড়েই আছে বেড নেই মানুষ মাটিতেই শুয়ে আছে অপেক্ষা করছে কখন আসবে ডাক্তার কখন তাদের দেখবে এইভাবে হয় না আমাদের সংবাদ মাধ্যমগুলো যেভাবে চেষ্টা করছে এই সব দিকে দৃষ্টিপাত করার জন্য প্রশাসনের সেভাবে আমাদেরও উচিৎ ছোটো ছোটো কাজের মাধ্যমে যাতে এগুলোর প্রতি দৃষ্টিপাত করা যায়